আমি খাতুন বলছিলাম ম্যাম আপনি জয়নাব ম্যাম বলছেন তো সেধেচি তো আমি ভাবছিলাম নার্সিংটা করলে কীরকম হতো ম্যাম বলছি আমার তো পড়া লেখা প্রায় শেষের দিকে তো একটা কথা ভাবছিলাম নার্সিংটা করলে কীরকম হতো ম্যাম তো বলছি কীরকম খরচা হতো একটু যদি বলতেন ম্যাম আমি রামপুরহাট থেকে করবো

না ম্যাম হ্যাঁ হ্যাঁ আমার বোন থেকে পারবো করতে না বাবাকে বলি নি তো আমি ঠিক বলে যে আমি বলবো যদি বাবা তাও না বোঝে তালে আমি আপনাকে ফোনটা লাগিয়ে দেবো ম্যাম আপনি একটু প্লিস বুঝিয়ে দেবেন ঠিক আছে ম্যাম ঠিক আছে ওকে ম্যাম ঠিক আছে ম্যাম রাখলাম